কোভিড নাইন্টিনের সময় আমার চারপাশের পরিবেশ খুবই থমথমে ছিল কারণ খুব একটা প্রয়োজন ছাড়া কোনো মানুষকে বাইরে বেরোতে বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না এবং চারপাশে কড়া পুলিশ গার্ড ছিল

আমার চারপাশের হসপিটালগুলোতে সবারই করোনা টেস্ট রিপোর্ট বা যাবতীয় যা যা করণীয় ওগুলো করানো হচ্ছিল এবং ভ্যাক্সিন দেওয়া হচ্ছিল ভ্যাক্সিনের যেমন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ এবং বুস্টার ডোজ পর্যন্ত দেওয়া হয়েছে এছাড়াও আমারও এছাড়া আমাদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হচ্ছিল এবং সবসময় মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছিল কোথাও যাওয়ার আগে অবশ্যই মাস্ক আর স্যানিটাইজার নিয়ে বেরোতে হচ্ছিল আরও যেই সমস্ত সবজি বা খাবার দাবার বাজার থেকে আসছিল ওগুলো অনেক ভালোভাবে ধুয়ে বা পরিষ্কার করে তারপর খাওয়া হচ্ছিল আর ওগুলো ভালোভাবে ধুয়ে আর পরিষ্কার করে খাওয়া হচ্ছিল